আমি নিজের বাগান রক্ষণাবেক্ষণ করার সময়ে বিভিন্ন ধরণের সমস্যার সম্মুখীন হই যেমন আমি যখন গাছ লাগাই তখন ছোটো ছোটো আগাছা আশেপাশে হয়েই যায় সেই আগাছাগুলোকে আমাকে তুলে ফেলতে হয় আবার মশা পোকামাকড় কীটপতঙ্গ ইত্যাদির উৎপাত বাড়তে থাকে সেই উৎপাত থেকে আমি বাঁচার জন্য আমি স্প্রে করি নিয়মিত মশা তাড়ানোর তারপরে পোকামাকড় কীটপতঙ্গ যাতে গাছকে না নষ্ট করে দেয় সেই জন্যও আমি কীটনাশক প্রয়োগ করি এবং মাটির সারের মান বাড়ানোর জন্য আমি ভালো মানের সার প্রয়োগ করি যেন গাছ ভালো করে মাটি থেকে পুষ্টি পায় গাছ যদি পুষ্টি পায় তাহলে ভালোভাবে ওরা বাড়তে পারে এবং আমি সকাল এবং বিকেলে দুবেলা গাছের জল দিই যেন গাছ সুস্থ স্বাভাবিকভাবে ফল দেয়